পশ্চিমবঙ্গে আমরা এটা দেখেছি অনেক আগের থেকেই যবে থেকে ব্রিটিশের আমল ছিল তবের থেকেই মুসলিম হিন্দু বা আলাদা ধর্মের লোকরা একসঙ্গে থাকতো না কিন্তু সময়ের সাথে এটা পালটালো সময়ের সঙ্গে লোকে বুঝতে পারলো কি একসঙ্গে থাকাটা কতটা জরুরী যবে ব্রিটিশকে ভাগানো হলো দেশ থেকে ওরা সাথেই থাকছিলো তবেই ওটা হতে পারলো না হলে এটা হতো না আজকের দিনেও আমরা দেখতে পারি কি মেলা বা কোনো কিছু হলে একসঙ্গে লোকে আসে সবাই সাথে এটা না ভেবে কি এটা হিন্দু বা এটা মুসলিম বা এটা শিখ লোকে সবাই সাথে এসে উৎসব মানায় সাথে থাকে এক দুসরার কাজে লাগে আর অনেক কিছু ভালো একসঙ্গে করে আজকের দিনে হিন্দু মুসলিম একই স্কুলেও পড়ে আবার একই জায়গায় কাজও করে কোনো কিছু মাথায় না রেখে আর ভালোভাবে কাজ করে এই জিনিসটা আগে যেটা দেখা যেতো ওটা আজকের দিন অবধি আস্তে আস্তে অনেকটাই কমে গেছে আর এবং এটা আরও কমে যাবে আসছে যুগে যখন লোকরা আরও বুঝতে পাবে পড়ে কতটা ফালতু জিনিস ছিলো এটা যবে এটা হয়েছিলো এটা ব্রিটিশ আমলের জন্যে হয়েছিলো কি হিন্দু মুসলিম লড়তো কিন্তু আজকের দিনে লোকরা বুঝতে পেরেছে জিনিসটা এই জিনিসটা বোঝার কারণেই লোকে সাথে এসেই ব্রিটিশের সঙ্গে লড়েছিলো তবেই ওরা বেরোলো আগে দেশ থেকে আর লোকে আজকেও সাথে আছে জুড়িত রেখেছে আমাদের পশ্চিম বেঙ্গলকে